হ্যাঁ আমি পশ্চিমবঙ্গের কৃষি শিল্পকে এবং পরিবেশের সমস্যাগুলিকে মোকাবিলা করতে পারি এবং এর স্থায়িত্বকে উন্নতি করতে পারি বলে আমি মনে করি কারণ পশ্চিমবঙ্গে সর্ব প্রথম জীবীই হলো হচ্ছে কৃষিজীবী যেখানে হাজার হাজার মানুষ কৃষি চাষ করে এবং সেখান থেকে খাদ্য দ্রব্য উৎপন্ন হয় সেখানে পরিবেশের মোকাবিলা করাটা আমাদের কর্তব্য বলে আমরা মনে করে থাকি পরিবেশের সমস্যাগুলিকে মোকাবিলা করতে গেলে সবার প্রথমে আমাদেরকে ঠিক সময় কৃষি চাষ করতে হবে যেটা সব থেকে বেশি দরকার এবং মাটিকে উর্বর হতে হবে এবং জলবায়ুকে স্থিতিস্থাপক করতে হবে এমন জলবায়ুতে কৃষি চাষ করা উচিত নয় যে যেই জলবায়ুতে আমাদের কৃষি উৎপাদন হবে না অর্থাৎ চাষবাস হবে না এবং কৃষি উপযুক্ত জলবায়ুকে স্থিতিস্থাপনা করতে হবে এবং কৃষি চাষ করার জন্য অর্থাৎ চাষবাস করার জন্য আমাদের সব থেকে যেটা দরকার সেটা হচ্ছে জৈব সার সেই সার যেন দূষণমুক্ত হয় সেই সার যেন বিশুদ্ধ হয় সেটা আমাদেরকে সর্ব প্রথমে লক্ষ করতে হবে এবং যেই জমিতে আমরা কৃষি চাষ করব সেই মাটি যেন উর্বর থাকে সেই দিকে আমাদেরকে দেখতে হবে এবং মাটিকে উর্বর করে রাখার দায়িত্বও আমাদের বলে আমি মনে করে থাকি আমি যদি কাউকে বলি যে ঠিকঠাকভাবে কৃষি চাষ করার জন্য তাকে আমি এই কটা বিষয়ে অবশ্যই জ্ঞাতপনা করব যে জলবায়ু অনুযায়ী যেন কৃষি কাজ করা হয় এবং মাটি যেন উর্বর থাকে এবং ঠিক সময় যেন চাষবাস করা হয় কারণ ওই চাষ থেকে উৎপন্ন দ্রব্য জিনিস মানুষেরা খায় এবং অনেক দেশ বিদেশে আমরা পাঠিয়ে থাকি তাই জলবায়ু যদি ঠিকঠাক না হয় বা জৈব সার যদি ঠিকঠাক না হয় যদি মাটি উর্বর না হয় তাহলে কৃষি চাষ করা কখনোই সম্ভব হয় না বলে আমি মনে করি তাই এইগুলোর দিকে লক্ষ দেওয়াটা উচিত